হ্যাঁ

হ্যালো এই তো চলছে তুই কেমন আছিস আর নেটওয়ার্কের কথা আর বলিস না শোনাই যাচ্ছে না আজকাল নেটওয়ার্কের যা অবস্থা হুঃ পয়সা বেড়েই যাচ্ছে কিন্তু নেটওয়ার্কের আর ভালো দেখছি না আরো খারাপ হচ্ছে হ্যাঁ ধুর ধুর আরে আমাদের জিও আর টার জিও জিও তুই কী ইউস করছিস আরে রিচার্জ তো মানে সাংঘাতিক বাড়িয়ে দিয়েছে আগে যেখানে পঁচিশশো টাকা করলে এক বছর হয়ে যেত সেখানে এখন পঁয়ত্রিশশো টাকা মানে পুরো ডবল করে দিতে চলেছে হ্যাঁ কিন্তু নেটওয়ার্কের কোয়ালিটি ততটাই কমছে তোদের কী অবস্থা এয়ারটেলের তো শুনছি ভালো তোদের রিচার্জ কত করেছে বাবা তোদেরও তো অনেকটা বাড়িয়েছে তবে আমাদের কম ছিলো আমাদেরটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে হ্যাঁ হুঃ কিন্তু তোদের সার্ভিস কেমন হ্যাঁ দামটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে যে সাধারণ মানুষের পক্ষে রিচার্জ করাটা একদমই খুবই অসুবিধাকর হয়ে যাচ্ছে এখন তো মানে যা হ্যাঁ এখন যা রিচার্জ করেছে মানে একটার বেশি দুটো রিচার্জ করা যাবে না মানে দুটো নম্বর রাখা যাবে না এমনই সমস্যা এতটাই দাম বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড প্রচণ্ড আমার নিজেরই তো দুটো নম্বরে না না এত দাম বাড়িয়ে দিয়েছে যে দুটো নম্বরে রিচার্জ করতে হিম সিম খেয়ে যাচ্ছি রীতিমতন এতই রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ এই তো ভালো আছি তুই কেমন আছিস ঠিক আছে আমিও কাজে যাবো ঠিক আছে চল রাখলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখি তাহলে